সবার প্রথমে বাংলা ভাষা সংরক্ষণ এবং প্রচারের জন্য প্রচেষ্টা অবশ্যই করা হচ্ছে কারণ আমরা জানি খুব কষ্ট করে বাংলা ভাষা এই দেশের মধ্যে আনা হয়েছিলো অনেক যুদ্ধ অনেক রক্তপাতের ফলে এই বাংলা ভাষা আমাদের জীবনে এসেছিলো এই বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা যারা এই ভাঁষাকে এড়িয়ে যাচ্ছে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইংরাজি ভাষায় কথা বলছে তাদেরকে অবশ্যই মানা করা হয় কারণ হ্যাঁ কিছুটা জানা নিজেদের মধ্যে দরকার ইংরাজি ভাষা সেটা বাইরে বিদেশের ক্ষেত্রে কিন্তু আমরা বাঙালিরা যদি বাংলা ভাষায় না কথা বলি তাহলে বাঙালির স্বাদ পূরণই হয় না বাংলা ভাষার মধ্যে একটা আভিজাত্য রয়েছে এইটা এই প্রসেসটায় লোকেরা তখনই জড়াবে যখন তাদেরকে ভালোভাবে বাংলা শুদ্ধ ভাষায় তাদেরকে বোঝানো হবে বাংলা ভাষার মধ্যে যেমন নমনীয়তা আছে তেমনি কমলতাও আছে যেটা অন্য কোনো ভাষার মধ্যে আমরা সচারাতর পেয়ে থাকি না তাই বাংলা ভাষা সত্যি আমাদের কাছে গর্ব এবং এইভাবে আমরা বাংলা ভাষাকে প্রচার করার চেষ্টা করি